তারা মা রেস্টুরেন্ট

হ্যাঁ আমি জয়দেব বলছি আপনার রেস্টুরেন্টে আমি একটা অর্ডার করেছিলাম

অটোপেতে

তা যে কোনো কারণের জন্য আমি খাবারটা এখন নিতে পারছি না আমি

খাবারটা আমি ক্যাশে নেব আমার ব্যালেন্স নেই

কতক্ষণ পরে আসবেন আধ ঘণ্টা পরে ঠিক আছে আপনি তাহলে আসুন আমি ক্যাশে দিয়ে দেব পয়সা আর হ্যালো

বলছি কি একটু স্যালাড স্যালাড দিয়ে দেবেন সঙ্গে তার জন্য আলাদা পয়সা দিতে হবে হ্যাঁ ঠিক আছে পয়সা দিয়ে দেব একটু তাড়াতাড়ি আসবেন কারণ আমি একটু ব্যস্ত আছি এক জায়গায় বেরবো কতক্ষণ পর আসবেন আধ ঘণ্টার মধ্যে আসছেন ঠিক আছে ঠিক আছে আসুন আমি পেমেন্ট করে দেব